পেন্টিং আমার তো পেন্টিং সব রকম পেন্টিং ভালো লাগে ভারতীয় হোক বা নিবাসী হোক বাট আমি যে আমি তো ভারতীয় বা তো সেই জন্য আমার তো ভারতীয় পেন্টিং ভারতীয় পেন্টিং তো অবশ্যই আমাকে ভালো লাগবেই কারণ ভারত আমার দেশ বা তাছাড়াও বাইরেকার বাইরেকার দেশেরও পেন্টিং আমাকে খুব ভালো লাগে খারাপ লাগে এটা বলছি না ভালোই লাগে আর কারণ ভারত আমার দেশ ভারতের বিভিন্ন ও ভারতের বিভিন্ন জায়গার পেন্টিং করতে আমার ভালো লাগে ভারতে এমন এমন জায়গা আছে তো সেগুলো দেখে আমার এতো ভালো লাগে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন ব্যাপার থাকে তো নিবাস বাইরের পেন্টিং সেগুলো খারাপ লাগে না তো মানুষের একটা শখের বিষয় থাকে তো যে আমার এটা শখ ওটা আমার এই আমার এখানে এখানকার পেন্টিং করতে আমার ভালো লাগে এই পেন্টিং করতে আমার ভালো লাগে তো আমাকে আমার দেশের পেন্টিং করতে বেশি ভালো লাগে বাইরে তো আমি এখনও বাইরে বাইরে তো এখন আমি যাইনি তো আমার এতো তো অভিজ্ঞতা নেই তো আমি সব সমময় আমার দেশেরই পেন্টিং করেছি দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যক্তির সব পেন্টিং করেছি তো আমাকে তো সেই জন্য আমাকে নিজের দেশের পেন্টিংয়ে এখন ভালো লাগে আশা করি যখন আমি বাইরে যাবো তো তখন তখন দেখবো তখন তখন হয়তো তা সেইগুলো ভালো লাগবে খারাপ লাগবে তা না তো আমি তো এখনও বাইরে যাইনি ভারতীয় সেই জন্য আমি এক ভারতের মধ্যে আমি পেন্টিং করি তো ভারতের ভারতের পেন্টিং আমার ভালো লাগে তাছাড়াও বিভিন্ন ধরনের পেন্টিং হয় যেগুলো আমাকে ভালো লাগে পেন্টিংয়েরও তো বিভিন্ন থাপ থাকে তো পেন্টিংয়েরও বিভিন্ন স্কিল থাকে তো যেগুলো হয় আর কি মধুবাণী ওয়ার্লি তাঞ্জল কলমকারি তো ইত্যাদি এগুলোও এই সবে আমার খুব ভালো লাগে এইসব মানে পেন্টিং করতে পেন্টিং হলো একটা আর্ট হ্যাঁ মানুষের ইচ্ছা শখ মানে মানুষের এক এক মানুষের এক এক মানে ইচ্ছা থাকে তার ড্রিম থাকে যে আমি এটা নিয়ে বড়ো হবো আমি ব এটা করবো আমি এই নিয়ে খুব পড়াশোনা করবো আমি এই নিয়ে মানে নিজের কেরিয়ার করবো তো আমি এটা বলবো যে যার যেটা যার যেটা সে যার মধ্যে যেই ট্যালেন্টটা আছে আমি চাইব সে তার সেই ট্যালেন্টটাকে নিয়ে আগে দর বাড়া দরকার তোর মা বাবা চাপে কোনো সময় যেটা তুমি পারবে না সেই জিনিসটা নিয়ে তুমি কোনোদিন হয়ে গবে না কারণ সেই জিনিসটা তুমি পারবে না তো ফালতু ফালতু তোমার সেখানে যেয়েও দরকার নয় আর যেই জিনিসটা তুমি পারদর্শী তোমার নিজের থেকে তুমি খুব ভালো করো তো সেই জিনিসটাকে নিয়ে তুমি আগে যে বেরো আগে যাবে তো দেখবে তোমার কেরিয়ারও খুব তাড়াতাড়ি তুমি সাকসেসফুল হবে এবং স্ট্যান্ড করতে পারবে